পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরণের স্কুল পাওয়া যায় যেমন রাজ্য সরকারি কেন্দ্রীয় সরকারি আন্তর্জাতিক মন্টেসরি বা এছাড়া বিভিন্ন ধরণের স্কুল দেখতে পাওয়া যায় এবং তাদের পাঠ্যক্রম ও শিক্ষাদান পদ্ধতি অবশ্যই একের থেকে আলাদা হয় কারণ সরকারি প্রতিষ্ঠানগুলিতে বিনা খরচে পড়াশোনা করানো হয় এবং অন্য বেসরকারি আন্তর্জাতিক মন্টেসরি স্কুলগুলিতে যথেষ্ট পরিমাণ মাসিক বেতন দিয়ে পড়াশোনা করাতে হয় সেই কারণে দুটি সম সম্পূর্ণ প্রতিষ্ঠানের সম্পূর্ণ খরচার ব্যাপারটা আলাদা তারপরে পড়াশোনার উপর নির্ভর পড়ানোটা একটা পদ্ধতি যে কোন স্কুলে কোন বাচ্চা কোন শিক্ষক শিক্ষিকারা ভালো মতো পড়াচ্ছে সেটাও নির্ভর করে কেন সরকারি কেন্দ্রীয় প্রতিটা প্রতিষ্ঠানেই আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকারা আছে এবং তাদের সবার শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা এবং তাদের পড়ানোর ধরণটাও আলাদা কারোর সাথে কারোর ম্যাচ হয় না কারোর সাথেই কারোর মিল হয় না কারণ প্রতিটা প্রতিষ্ঠান এক একটা কখনও বেসরকারি প্রতিষ্ঠানও নাম করে আবার কখনও কখনও সরকারি প্রতিষ্ঠানও নাম করে তাই দুটো পদ্ধতি আলাদা